হ্যাঁ দৈনন্দিন জীবনে শারীরিক অস্তিত্ব বজায় রাখতে ও সুস্বাস্থ্য গড়ে তুলতে আমাদের সঠিকভাবে খাদ্য গ্রহণ করতে হবে এটি এটি একটি উপযুক্ত পুষ্টিকর খাদ্যের সমন্বয় থাকা উচিত যাতে প্রোটিন কার্বোহাইড্রেট ফাইবার ফলমূল সবজি তেল এবং পর্যাপ্ত পানি জল জল এর মধ্যে অবস্থিত থাকবে একটি সুষম খাদ্যের তালিকা বলতে গেলে প্রথমেই শাক ও সবজি ফলমূল নিয়ে বলতে হবে সবজি এবং ফলমূল প্রচুর পুষ্টি ভিটামিন মিনারেল এবং ফাইবার থাকে বিভিন্ন রঙ আরোগ্য যোগ্য ও স্বাদগ্রহণ সবজি ফলমূল নির্বাচন করা উচিত প্রোটিন সৃষ্টিকারি খাবারের নাম বলতে গেলে মাংস চিকেন তারপর ইউ গরুর মাংস ডাল প্রোটিন শেক ইত্যাদি প্রোটিন সরবরাহ করে থাকে তেল ভালো মানের প্রাকৃতিক তেল জলে পানি তিলের তেল কাঁচা তেল নারকেল তেল ইত্যাদি সুষম তেল হিসাবেও আমাদের ব্যবহার করা উচিত এছাড়াও আনাজ চাল রুটি পাস্তা আটা ডিমের সাদা অংশটা আলু ভুট্টা পটল শাক ইত্যাদি থেকে আমরা কার্বোহাইড্রেট পেয়ে থাকি এছাড়াও এইসব জিনিস বাদ দিয়েও আমাদের নিয়মিত পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া উচিত জল না খেলে আমাদের শরীর কোন পুষ্টি কাজ করবে না জল খেলে তবে আমাদের শরীরে সুস্বাস্থ্য গড়ে উঠবে এছাড়াও আমরা বিভিন্ন ধরনের শারীরিক ব্যায়াম নিয়মিত করা উচিত তবেই আমরা ঠিক সঠিকভাবে সুস্বাস্থ্য গড়ে উঠবে